হ্যালো হ্যালো হ্যাঁ

হ্যাঁ বলছি ডাক্তার দেখাতে হবে হ্যালো ডাক্তার দেখাতে হবে টেস্ট করাতে হবে কি বলবো হ্যালো বলুন আখের রস খেতে হবে তারপরে বেশি রোদে যাওয়া যাবে না ঠান্ডা ঠান্ডা ঘরে থাকতে হবে আর ইয়া হচ্ছে সেদ্দ ফেদ্দ খেতে হবে সেদ্দ খেতে হবে মানে চলতে হবে সব কিছু তাই ঘোষবাগানে

হ্যাঁ হ্যাঁ পাঁচশো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আসবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ